আমাদের এখানে সবথেকে প্রচলন হচ্ছে শান্তিপুরের তাঁত ব্যবসা তাঁত ব্যবসা এবারে বা আমাদের পাশের বাড়িতে আমি গেছিলাম গিয়ে দেখে এসেছি তারাও অক্লান্ত পরিশ্রম করে মানে কীভাবে তারা জামা কাপড় তাঁতের শাড়ি বুনে একবারে দারুণ সুন্দর দেখার বিষয় কিন্তু একবারে সকাল থেকে বসে গেছি আমি দেখতে তাদের বাড়িতে এবারে সুতোকে প্রথমে দুদিকে মেশিনতে রেখে ঘ্যার ঘ্যার ঘ্যার ঘ্যার করে আওয়াজ হলো সুতোটাকে ঘোরানো হলো সুতোটাকে সোজা করা হলো তাকে আবার কালার দেয়া হলো লাল নীল হলুদ সবুজ গোলাপি মানে বিভিন্ন রকমের কালার দিয়ে তাকে আবার মাড় দেয়া হলো মাড় দিয়ে তাকে আবার মোটা করা হলো সুতোটাকে সুতোটাকে মোটা করে সেটাকে আবার শাড়ির মতো পাড় দেখা হ পাড় করা হলো একবারে মাগো মা আমি দেখলাম আমি তার কাছ থেকেই নিয়ে আসি বাজার দোকানে একদম কিনিনা তার কাছ থেকেই নিয়ে আসি আমার বাড়ি সেখানে সেখান থেকেই নিয়ে এসে এবারে আমি সব বাড়িতে স্টকে রাখি নাহলে বাজার দোকানে দিই নাহলে কেউ চাইলেও আত্মীয় স্বজনদেরকে সবকে গিফট করি এরকম করে সব জিনিসগুলো নিই তাঁতের শাড়ি আজকাল ভীষণ প্রচলিত এত ভালো লাগে তাঁতের শাড়ি পরতে দারুণ ভালো লাগে সেই ব্যবসাটা এবারে তারাও চালিয়ে নিয়ে যাচ্ছে এবারে তার সাথে আমিও ব্যবসাটাকে চালিয়ে নিয়ে যাই আর কী ভালো লাগে তাঁতের শাড়ি তাঁতের জামা কাপড় প্যান্ট সবই বোনা হয় তাদের শাড়িটা মানে প্রচণ্ড প্রচণ্ডভাবে শাড়িটা বোনা হয় মেয়েরা যে আজ কাল সব কালারফুল শাড়ি পরে সাদা লাল নীল গোলাপি ব্লু অরেঞ্জ একবারে নানা রকমের বিভিন্ন রকমের শাড়ি পরে সে সব শাড়ির কী কালার কী সুন্দর তাদেরকে দেখতে ভালো লাগে তাঁতের শাড়িতে মন ভরে যায় আহা সেই সবই শাড়ি তাদের বাড়িতে সব তৈরি হয় সেখান থেকে আমি সব নিয়ে আসি নিয়ে এসে আমিও সেই ব্যবসাটাকে ভালোভাবে চালু করি আর কি কাপড়ের দোকান খুলে ফেলি কাপড়ের দোকানে দোকানে দি আবার কাপড়ের দোকানও একটা ছোটো খাটো ব্যবসার মতো খুলেছি এরকম করে কাপড়ের দোকানগুলো সব তৈরি হচ্ছেও আর কি তাঁতের শাড়িকে নিয়েও আসছে নিয়ে এসে সব কাপড়ের দোকানও আস্তে আস্তে আস্তে আস্তে করে সব তৈরি করছে ব্যবসাটাকে